বল ভালো আছি তুই কেমন আছিস তুইও ব্যস্ত আমিও ব্যস্ত এই তো ভালোই আছি হ্যাঁ এখনকার ছেলে মেয়ে তো বুঝতেই পারছিস

বলছি কোথায় আছিস তুই ও ঘুরতে ঘুরতে গেছিস ও

ছোটো ছেলে মোবাইল দেখা প্রচুর যে মোবাইলটাই এখনকার ছেলের সব কিছু হয়ে গেছে কখনো হুম হুম

হুম ওই ওইগুলোই ভালো হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে